পশু প্রক্রিয়াকরণে আমার কোনো অভিজ্ঞতা নেই পশু কেনা থেকে কিন্তু পশু কেনা থেকে শেষ পর্যন্ত আমি কিছু বলতে পারি

তো প্রথমে যারা পশুপালন করে তারা খুব ছোটো থেকে পশুগুলোকে কেনে যেরকম ধরুন মুরগি কেনা মুরগি কেনার কথা বলি পনেরো দিনের বাচ্চা বা বা বাইশ দিনের বাচ্চা তারা কিনে নিয়ে আসে একসাথে অনেক একসাথে অনেক নিয়ে আসে এবং সেগুলোকে খাইয়ে দাইয়ে ছোটো থেকে বড়ো করে এবং তারা যখন বড়ো হয়ে যায় যারা ডিম পাড়া মুরগি হয় মুরগি হয় তারা ডিম পাড়ে এবং সেই ডিম দিয়ে ডিম দিয়ে বাজারে বিক্রি করে অর্থ অর্থ উপার্জন করা হয় এবং মুরগি যখন ডিম পাড়া বন্ধ করে দেয় তখন সেটাকে মাংস হিসাবে বাজারে বিক্রি করা হবে এবং এছাড়াও সেগুলো শুধু মাংসের জন্যই মাংসের জন্যই পালন করা হয় সেটাও হলো তিন মাস পালন করার পর মার্কেটে মাংস হিসেবে বিক্রি করে দেওয়া হয় ছাগল চাষের ক্ষেত্রেও ঠিক এমনই হয় ছোটোবেলা থেকে ছাগলকে কিনে নিয়ে আসা হয় সেগুলোকে খাইয়ে দাইয়ে বড়ো করে মার্কেটে মাংস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এবং তার থেকে যারা চাষ করে তারাও অর্থ উপার্জন করে